পাখি তো আমরা অনেক জায়গায় গিয়েছি পাখি অনেক দেখেছি পাখি দেখতেও ভালো লাগে ওদের ফটো কেরকম নিতে হবে ওদের থেকে সবসময় দূরে থেকে ফটো নিতে হবে ওরা যাতে ওদের কাছে না কাছে গেলেই তো ওরা ওরা উড়ে পালাবে অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি অথচ অনেক পাখির নাম জানি না তবে পাখি দেখেছি অনেক সুন্দর সুন্দর দেখেছি তো পাখি দেখতে গেলে পাখির ফটো নিতে গেলে দূর থেকে দেখতে হবে দূর থেকে ফটো নিতে কাছের নিতে গেলেই তো উড়ে যাবে কাছে উড়ে গেলে আমরা তো দেখতেই পাব না তো ওই ফটোও নিতে পারব না সবসময় আমরা চেষ্টা করব আড়াল থেকে ফটোটা যেন গাছপালা ঝোপ ঝাড়ের আড়াল থেকে ফটোটা যেন ওরা আমাদের দেখতে পেলেই উড়ে চলে যাবে তো সেই কারণে পাখি দেখতে গেলে আমাদের দূরে থেকে দেখতে হবে দূরে থেকে ফটো তুলতে হবে এবং ওদের সাথে তো তোলায় তো টোটালি ওদের সাথে তোলাই যাবে না এবার অনেক অনেক জায়গায় পায়রা বা বা অনেক নানান ধরনের পাখি আছে তাদের গম চাল এসব দিলে ছুটে দিয়ে সরে গেলে পাখি মানে ঝাঁক লেগে যায় সেই সময় আরও বেশি দেখালে একটু সুন্দর লাগে দেখতে সব পাখি যখন উড়ে উড়ে আসে আবার খেয়ে দানা খেয়ে যখন একসাথে উড়ে চলে যায় সে সময় দেখতে বেশি ভালো লাগে আর সুন্দর লাগে সে সময় ফটো নিতে গেলে দূর থেকে নিতে হবে আমার আমি দাঁড়িয়ে থাকব আমার পিছনে যেন থাকবে যেন না আমার দেখতে পায় দেখতে পেলেই উড়ে চলে যাবে সে সময় ছবিটা নিতে হবে যতে না উড়ে তারা পালায় চলে যায়